আমার হচ্ছে ভ্রমণের সময় আমি সাধারণত বাস বাস এবং মোটরসাইকেল এগুলো ব্যবহার করি তার সঙ্গে ট্রেনেও যাতায়াত করি এবং বিশেষ স্মরণীয় ঘটনা আমি দেখেছিলাম বাসে যখন আমি কলকাতায় যাচ্ছিলাম যেতে যেতে দেখি একটা প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের মধ্যে পড়েছিলাম কারণ গ্রীষ্মকাল ছিলো সেটা তাতে মনে হলো যে আমি লক্ষ্যস্থানে পৌঁছতে পারবো কিনা কিন্তু ভয়ে ভয়ে কিন্তু আমি যথার্থই আমার ডেস্টিনেশনে আমি পৌঁছেছিলাম সেখানে কাজ সাকসেসফুল করে আমি বাড়ি এসেছিলাম আরেকটা ঘটনা দেখেছিলাম ট্রেনে আমি যখন হাওড়া যাচ্ছি মেদিনীপুর থেকে ট্রেন ধরেছিলাম তো সেক্ষেত্রে লক্ষ্য করি পাশেই একটা এক্সপ্রেস ট্রেন পেতেছিলো আমি লোকাল ট্রেনে যাচ্ছিলাম তো এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ভয়ানক ছিল আমি যথার্থই ভয় খেয়েছিলাম এটুকুই বলব এটাই আমার স্মরণীয় অভিজ্ঞতা